আমার কাছাকাছি যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি আছে যা ঘুরতে গেলে একজন ভ্রমণকারীকে খুবই কম খরচায় ঘুরতে পারবে কারণ এখানে কাছাকাছি জায়গাগুলি আছে এবং সেখানে যাওয়ার জন্য যে যাতায়াত ব্যবস্থা সেটা খুব একটি খরচাযোগ্য নয় কারণ ছোটো ছোটো টোটো গাড়ি করে যাওয়া যায় যাদের ভাড়া খুবই কম সেই কম খরচাতে তারা সেই সমস্ত জায়গাতে বিনোদনের জন্য যেতে পারে যা তাদেরকে খুবই আনন্দ দেবে এবং আনন্দের সাথে সাথে তাদের রকম খরচা করার ক্ষমতা সেই খরচাটা তাদের সাধ্যের মধ্যে থাকবে